প্রত্যেকটি মানুষের রান্না করা খুবই প্রয়োজন এবং তাদের নিজেদের রান্না নিজেদের করে নেওয়াটা দরকার তাই সেই জন্য আমিও অনেকবার বিভিন্ন পরিস্থিতিতে পড়ে রান্না আমাকে করতে হয়েছে এই রান্না করতে গিয়ে আমার কিছু ভালো অভিজ্ঞতা কিছু খারাপ অভিজ্ঞতা রয়েছে রান্না করার সময়ে আমি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম যেটা আমার ক্ষেত্রে খুবই রকম কষ্টদায়ক ছিল এই রান্না করতে গিয়ে আমি হঠাৎই জল গরম করতে দেওয়ার পর জলটা অন্যমনস্কতার কারণে জলটি আমার হাতে পড়ে গিয়েছিল খুবই গরম থাকার কারণে হাতে ফোস্কাও পড়তে দেখা গিয়েছে যার ফলে আমার অনেক কষ্ট হয়েছে পরবর্তী সময়ে আমাকে রান্নাটা নিজেকেই কন্টিনিউ করে যেতে হয়েছে কিন্তু ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একা আমি কিছু সামগ্রিক প্রাথমিক ওষুধ থাকায় আমি সেই ওষুধটি আমার হাতে দিয়েছি দিয়ে সাময়িকভাবে ঠান্ডা করার চেষ্টা করেছি তাই সেই সময়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার যে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তার মোকাবিলা আমাকে নিজেকেই করতে হয়েছে পরবত্তী ক্ষেত্রে আমাকে আবার রান্না করতে হয়েছে সেই রান্না করার পর সেই দুর্ঘটনা যাতে আবার না ঘটে আমি সেই দিকে লক্ষ্য রেখেছি যাতে পরবর্তী ক্ষেত্রে এই দুর্ঘটনার সম্মুখীন আমাকে বা অন্য কাউকে না হতে হয় তারও আমি লক্ষ্য রেখেছি রান্না করার সময় অন্যমনস্ক হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই সব সময় উচিত যেই কাজটা করা হবে সেই কাজটার প্রতি ভালো মনোযোগ সহকারে সেই কাজটাকে করতে হবে এবং রান্না করার সময় সব সময় লক্ষ্য রাখা উচিত যাতে কোনো রকম গ্যাস দুর্ঘটনা বা আমার সথে ঘটে যাওয়া এই হাতে গরম জল বা গরম তেল এই ধরনের জিনিসগুলো যাতে না হয় তাই আমি পরবর্তী ক্ষেত্রে সাবধান হয়েছি একবার দেখার পর থেকে পরবর্তী ক্ষেত্রে আমি অনেক সাবধান হয়েছি যাতে এই ধরনের দুর্ঘটনা আমার সাথে আর না ঘটে